হ্যাঁ আমি উপহার হিসেবে আমার এক খুব প্রিয় মানুষের জন্য একটি কবিতা লিখেছিলাম সেই কবিতাতে আমার খুব মনে ধরেছিল তাই আমি লিখেছিলাম সেই কবিতাটি যখন তাকে আমি দিই তার খুব পছন্দ হয়েছিল কেননা আমি যে শব্দগুলো বা যেই কথাগুলো আমি সেই কবিতায় ব্যবহার করেছিলাম সেগুলো তার মনের মতো হয়েছিল তার মনকে ছুঁয়ে গিয়েছিল তাই সেই কবিতাটি তার খুব পছন্দ ছিল